গাছপালা বৃদ্ধির জন্য সবথেকে ভালো মাটি হচ্ছে দোঁয়াশ মাটি অর্থাৎ সেখানে বালির পরিমাণও কম থাকে এবং কাদার পরিমাণও কম থাকে দোঁয়াশ মাটিতে সবথেকে বেশি পরিমাণে ভালো চাষ করা করা সম্ভব হয় কিন্তু আমাদের কাছের মাটি হিসাবে আমরা এঁটেল মাটি তাই আমরা এঁটেল মাটি ব্যবহার করে থাকি এঁটেল মাটিতেও এখন গাছ প্রায় হয়েই যায় আর গাছের হিসেবে সার হিসেবে আমরা নানা ধরনের জৈব সার ব্যবহার করে থাকি রাসায়নিক সার খুবই কম ব্যবহার করি তাও রাসায়নিক সার থাকে যেগুলো গাছপালা বৃদ্ধির জন্য সাহায্য করে এবং গ্রোথ নামে একটা সার রয়েছে যেগুলি কি না গাছের গোড়ায় অল্প পরিমাণে দিলেই খুব বেশি পরিমাণে গাছ বেড়ে ওঠে হঠাৎ করে এবং একটু ঝাকড়ের মতো হয়ে ওঠে যার জন্য ওই গাছ বৃদ্ধি অর্থাৎ গাছের ফ ইয়েটা খুব ভালো হয় এবং এই জন্য আমি সবথেকে বেশি আমাদের জৈব সারগুলোকে আর ওপর থাকতে গোবর সার যেগুলো আছে ওগুলো পচিয়ে রাখি অনেক দিন ধরে আর এটা খুব ভালো পরিমাণে সার হয়ে যায় যেগুলো কি না গাছের উর্বরতা এবং মাটির উর্বরতা বৃদ্ধি করে সাহায্য করে যার ফলে গাছ সহজে তার নিজের শিকড়টা মাটির নীচ অব্দি নিয়ে যেতে পারে এবং জল নিজে থেকে নিতে পারে অর্থাৎ যাতে আমাদের জলটার জোগান দিতে কম হয় এবং এই সমস্ত সারের জন্য গাছের উর্বরতা ও গাছের বৃদ্ধি হয় এবং মাটির উর্বরতা বেড়ে যায়